আমি নিজেও বাগান করতে পছন্দ করি এবং আমি অন্যদেরও উৎসাহ করি যাতে নিজেরাও একটা ছোটখাটো বাগান তৈরি করে বা নিজেদেরও একটা বাগান থাকে কারণ আমাদের বিকেল বেলার দিকে সেরকম মতো কাজ থাকে না তখন আমরা বাগানে ঘোরাঘুরি করতে পারি এবং বাগানকে পরিচর্যা করতে পারি তাহলে আমাদের সময়টাও কেটে যায় এবং কিছু গাছ হয় যেটা দেখতেও খুব ভালো লাগে এবং আমি যদি সবজির বাগান করি তাহলে তো বলাই বাহুল্য কারণ প্রতিদিনের সবজিটা আমাদেরকে আর বাজার থেকে কিনতে হয় না তখন আমরা সেই বাগান থেকেই পেয়ে যাই যার ফলে আমি নিজেও বাগান তৈরি করি এবং তৈরি করতে পছন্দও করি এবং লোককে উৎসাহও দিই যাতে বাগান তৈরি করে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে যে কীভাবে এই লাউ গাছের কুয়াটাকে হ্যাঁ এখানে থেকে নিয়ে যেয়ে লাগাব সেটা কিন্তু আমি তাকে লাগাতে সাহায্য করি এবং দেখিয়েও দিই আমায় অনেক সময় বর্ষাকালে তলা ফেলে থাকি বিভিন্ন রকম কখনো লঙ্কার তলা ফেলি কখনো ফুলের তখন আমি আমার বাগান থেকেই বিভিন্ন ফুলের বা ফলের বা সবজির যে গাছ ছোট ছোট চারা গাছগুলি হয় সেগুলিকে নিয়ে যেয়ে অন্যকে দিই এবং তার বাগানে যেয়েও আমি লাগিয়ে দিই তখন আমার খুব ভালোও লাগে যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও কারণ গাছ লাগানো তো ভালো গাছ কেটে ফেলার থেকে গাছ লাগানো ভালো গাছ কেটে ফেলা সহজ কিন্তু একটা গাছকে ছোট থেকে বড় করে তোলা খুব স কঠিন তাই আমি মনে করি প্রতিদিন মানুষের গাছকে লাগানো উচিত এবং গাছের যত্ন করা উচিত